আমি দীঘায় বেড়াতে যাবো সেই কারণে দুটো গাড়ি ভাড়া করলাম বাড়ির সকলকে মেয়ে জামাই নাতি নাতনী সকলকে নিয়ে আমি দীঘায় বেড়াতে গেলাম গাড়ি ভাড়া মালিককে জিজ্ঞাসা করলাম যে আমি হাতে পয়সা দেব আমি কোনো গুগল পে বা ফোন পে করতে পারবো না আপনি তাতে আমি গন্তব্য স্থলে গিয়ে সেখানে পেমেন্ট করব গাড়ি ভাড়াকে গাড়ির মালিককে জিজ্ঞাসা করলাম আমি বেড়াতে গেলাম সেখানে চারিদিকে সমুদ্র দেখলাম নাতি নাতনী জামাই মেয়ের সাথে অনেক কিছু অনেকটা সময় কাটালাম অনেক আনন্দ উপভোগ করলাম অনেক কিছু জিনিস হার চুরি কানের অনেক কিছু কেনাকাটা করলাম তারপর গাড়ির মালিককে টিফিন খাওয়ালাম ওখানে অনেককিছু খাবার দাবার ব্যবস্থা ছিল সবাই মিলে টিফিন করলাম টিফিন করার পর গাড়ির মালিককে আমি হাতে হাতে ক্যাশ পেমেন্ট করলাম আমি মালিককে বললাম যে আমি খুচরো নেই আপনি খুচরো দিতে পারবেন তো